পশ্চিমবঙ্গের প্রধান মুভি থিয়েটার বা মাল্টিপ্লেক্সগুলি ই সিনেমা হলে দেখায় কারণ এখানে বিভিন্নস রকম চলচিত্র বা সিনেমা টিনেমা হলেগুলি বেশিরভাগ সিনেমা হলেই দেখায় এবং এখানের কতকগুলি বড়ো বড়ো সিনেমা হল হলো গীতা সিনেমা হল এবং চারুলতা সিনেমা হল ও উপহার সিনেমা হল এই সিনেমা হলগুলি তে সাধারণত মুভি ও চলচ্চিত্রগুলি উপস্থাপন হয়ে থাকে এবং এখানে বি টিকিটের ব্যবস্থা রয়েছে এবং টিকিটের যেমন যেখানে অবস্থান বা যেখানে যে যেমন বসবে যেমন সিট পরিদর্শন করবে সেখানে তেমন সেরম তার টিকিটের মূল্য হবে যেমন কেউ যদি কাছে বসে তার জন্য আলাদা টিকিটের ব্যবস্থা এবং কেউ যদি ব্যালকনিতে বসে তার জন্য আলাদা ব্যবস্থা এবং কেউ যদি দূর থেকে দেখে তার জন্য আলাদা ব্যবস্থা টিকিটের যে অর্থাৎ যে টিকিটের মূল্য যে যেখানে বসে পরিদর্শন করবে চলচ্চিত্রটি তার সেরকম টিকিটের মূল্য হবে কাছে বসলে আলাদা দূরে বসলে আলাদা ব্যালকনিতে বসলে আলাদা তাই

সিনেমা হলগুলিতেই প্রতিদিন প্রচুর ভিড় হয় প্রায় যখন কোনো সিনেমা বা চলচ্চিত্র নতুন নতুন বা আসে বা নতুন রিলিস হয় তখনই এই সিনেমাগুলিতে প্রচুর ভিড় হয় এবং প্রচুর লোক দেখতে আসে এই সিনেমা হলগুলিতে